পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম সাংস্কৃতিক ও শিল্পচর্চার প্রচলন রয়েছে যেমন বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প পুরুলিয়ার ছৌ নাচ শিল্প ইত্যাদি এছাড়ায় আদি কলকাতায় যুগ যুগ ধরে নিজেদের স্বমহিমায় দাঁড়িয়ে আছে কুমোরটুলি ও সেখানে বসবাসকারী মৃৎশিল্পীরা বংশ পরম্পরায় এখানকার নামি দামি মৃৎশিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে ঠাকুর বানানোর কাজে নিজেদের উৎসর্গ করে এই মৃৎশিল্পীরা বিভিন্ন সময়ে রাষ্ট্র বা আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন এনাদের বানানো প্রতিভা শুধু এই রাজ্যেই থেমে নেই ভিন রাজ্য হয়ে বিদেশেও পাড়ি দিচ্ছে আজকাল বছরের যে কোনো সময়ে এই বাগবাজার কুমোরটুলি এলাকার কুমোর কুমোর পাড়ায় গেলে এই মৃৎশিল্পীদের অক্লান্ত পরিশ্রম চোখে পড়বে